আমার বাড়ি যেহেতু শহরে তো আমি এখানে বেশি খুব একটা বেশি পাখি দেখা যায় না আমি যখন বাড়ির ব্যালকানিতে যাই তো তখন দুটো একটা পাখি আমি দেখতে পাই তাদেরকে খাবার খাবাই তো ওরা খাবার খেতেও আসে তখন দুটো একটা পাখি দেখি সেই পাখিগুলো আমিই চিনি আবার যখন আমি আমার গ্রামের বাড়িতে যাই তো সেখানটায় আমি আমাদের নদীর ধার নদীর ধারে সেখানে যখন ঘুরতে ঘুরতে যাই সেখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখি যেমন ধরো টিয়া চড়ুই বুলবুল কাক বিভিন্ন রকমের পাখি আছে তারা আসে এসে বসে দেখি আবার বক আছে শারি সারি হয়ে আকাশে কি সুন্দরভাবে উড়ে যায় খুব সুন্দর লাগে তাদের দেখতে অনেক সুন্দর দৃশ্য তো আবার যখন বিকেলে একটু মাঠের দিকে যাই সেখানেও অনেক সুন্দর সুন্দর পাখি আছে অনেক সুন্দর সুন্দর পাখি তারা একসাথে তাদের মধুর গলায় ডাকে খুব সুন্দর লাগে শুনতে খুব মধুময় তো ওই পাখিগুলো দেখি খুব ভালো লাগে আবার আমি একটু যখন একটু জঙ্গলের দিকে একদিন গেছিলাম ঘুরতে সেখানেও অনেক অনেক চেনা পাখি দেখেছি কিন্তু একটা পাখি দেখেছি সে পাখিটার আমি নাম জানি না একটা না অনেকগুলোই পাখি দেখেছি তো আমি সেই পাখিগুলো ঠিক চিনি না শহরে সেই পাখিগুলো ঠিক নেই তো তার জন্য আমি সেই পাখিগুলো দেখেছি কিন্তু চিনতে পারিনি অনেক সুন্দর সুন্দর দেখতে পাখিগুলো খুব ভালো লেগেছে দেখে চিনতে পারিনি তো সেই পাখিগুলো ফটো তুলে নিয়ে এসেছি যেন আমি কাউকে দেখিয়ে বলতে পারি যে এই পাখিটার নাম জানা যায় কি বা তার সম্পর্কে বা কিছু কেউ জানে কি তো আমি ফটো তুলে নিয়ে এসেছি সেই পাখিগুলোরও ফটো নিয়ে এসে আমি ওয়েবসাইটে সার্চ করে সেই ফটো দিয়ে সার্চ করে দেখ দেখেছি ওই সম্পর্কে মানে ওই পাখিটার নাম বা ওর পাখিটার সম্পর্কে কিছু জানা যায় কি তো আমি আমি খুব একটা জেনেছি বাট খুব একটা কিছু জানি না তো সেই সেই পাখির সম্পর্কে আমার বাড়ির সদস্য সদস্যকে একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি এরকম বলে গেছিলাম ওখানে একটা পাখি আছে ওই পাখিটার আমি ফটো দেখিয়ে জিজ্ঞেস করেছিলাম তা পাখিটার নাম বললো তো ওই পাখিটার নাম বলল দোয়েল পাখি বললো পাখিটার নাম তা পাখিটা খুব সুন্দর পাখিটা আমি জানতাম না দোয়েল পাখি তো ওয়েবসাইটে সার্চ করেছিলাম দোয়েল পাখি বলেছিল তো আরও বিভিন্ন রকমের অনেক পাখি দেখেছি সেই পাখির সম্পর্কেও ফটো তুলে নিয়ে এসছিলাম সেই পাখি সম্পর্কেও আমি আমার এ সেই বাড়ির সদস্যকে জিজ্ঞেস করলাম তো বললো পাখির নামগুলো অনেক সুন্দর সুন্দর পাখি বললো সেখানেও কোকিল পাখি পাখিও ছিলো তো ফিঙে পাখি ছিল টুনটুনি ছিলো অনেক রঙ বেরঙের অনেক পাখিই ছিলো সে পাখিগুলো ঠিক নাম জানি না তো বাড়ির লোককে জিজ্ঞোসা করে বলল তো ওই কোকিল পাখি যখন আমি দেখেছিলাম কোকিল পাখির শ্বরটা অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ডাকছিলো সেই কথাটাও আমি আমার সদস বাড়ির সদস্যকে বললাম যে এরকম সুন্দর সেই পাখিটা অনেক সুন্দর তার গলার তো বললো হ্যাঁ কোকিল পাখিটা অনেক গলা শুনতে সুন্দর তো আমি এই সব পাখিই দেখেছি বাড়ির সদস্যকে জিজ্ঞেস করেছি ওয়েবসাইটে এগুলোই দেখেছি